হ্যাঁ বলছি সিদ্ধেশ্বরী মন্দির যাবে তো হ্যাঁ কখন বেরোবে কটায় হুম ঠিক আছে তাহলে আমি গুছিয়ে নিই কোথায় তা কোথায় তাহলে দাঁড়াবে ঠিক আছে রোডের উপরে গিয়ে দাঁড়ানো হবেখনে একসাথে যাওয়া হবে ঠিক আছে আমি তাহলে গুছিয়ে নিই হুম পুজোর জোগাড় করি ফল টল কেটে গুছিয়ে নিই ও হ্যাঁ সেখানে তাহলে ওই কী কী কর ইয়ে হবে ওই ওই কী কী নিয়ে যেতে হবে আর সেখানে আর কী কী নিয়ে যেতে হবে তা অন্য কিছু নিয়ে যেতে হবে না কি

আচ্ছা ঠিক আছে আমি তাহলে বেরিয়ে আর ফোন করে জানাবোখনে আমি ততো আচ্ছা ঠিক আছে আর সব কিছু তাহলে ব্যাগ সব কিছু তাহলে ব্যাগের মধ্যে গুছিয়ে নিই আর কেউ যাবে বাড়ি থেকে ও ঠিক আছে তাহলে রাখছি